স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতারের সুবিধেগুলি হল এবং যেভাবে সাঁতার শ্বাস নিয়ন্ত্রণে সাহায্য করে সেগুলি হল সাঁতারে শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকে সাঁতারে তাই সব থেকে ভালো ব্যায়াম হল সব বয়সীদের জন্য সাঁতার উপকারি ব্যায়াম এই গরমে ব্যায়ামের সঙ্গে বাড়তি পাওনা শীতল শরীর যদি এই সময় শ্বাস প্রশ্বাস সচল না রাখা হয় তবে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় সাঁতার কাটার আগে শরীরকে প্রস্তুত করে নিতে হবে পানীয় খাবার যেমন পানি ডাবের জল ইত্যাদি খেলে সাঁতারের সময় ভালো সাঁতারের আগে কোনোভাবেই ভারী খাবার খাওয়া উচিত নয় সাঁতার কাটার সব সবচেয়ে ভালো সময় সকালবেলা তবে গরমের সময় সন্ধ্যায় সাঁতার কাটা যেতেই পারে প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় অন্তত কুড়ি মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সাঁতার কাটুন সপ্তাহে আড়াই ঘণ্টা যদি কেউ নিয়মিত সাঁতার কাটেন তবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদ রোগ ইত্যাদি দীর্ঘ মেয়াদি রোগের ঝুঁকি অনেক কমে যাবে ঢিলাঢালা কিংবা সুতির পোশাক নয় সাঁতারের এই বিশেষভাবে এই তৈরি পোশাক ব্যবহার করা উচিত সুইমিং পুলের ক্লোরিন মেশানো পানি থেকে চোখ নিরাপদে রাখতে হবে বিশেষ ধরণের চশমা পরা ভালো সাঁতারের সময় নাক ও কানের সুরক্ষায় আছে নোস ক্লিপ বা ইয়ার প্লাগ এতে নাকে বা কানে পানি যাওয়ার আশঙ্কা থাকে না এ ছাড়া সাঁতারের গতিবেগ নির্ণয়ের জন্য রয়েছে বিশেষ ধরণের ঘড়ি শ্বাস শ্বাস নেওয়ার প্রবণতা ও ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাস সাঁতারের নিয়মিত সাঁতার কাটলে কমে যায় বাড়ন্ত শিশুদের হাঁপানির উন্নতি হয় হৃদরোগীদের ক্ষেত্রে সাঁতারের জোট জটিলটা সৃষ্টি হতে পারে তাই সাঁতার কাটার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিয়ে নেওয়াই ভালো স্বাস্থ্যগত সমস্যা থাকলে কিভাবে সাঁতার শুরু করবেন তার আগেই প্রশাসনিকের কাছে শিক্ষা নেওয়া উচিত সাঁতারে সাঁতার ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায় শ্বাস প্রশ্বাস সচল রাখে দেহের ভারসাম্য বজায় রাখে চর্বি জমা বা ব্ল্যাক ব্ল্যাকের সমস্যা হওয়ার আশঙ্কা কমায় খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় ওজন নিয়ন্ত্রন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পেশীর দক্ষতা ও শক্তি বাড়ায় লিগামেন্টের নমনীয়তা বৃদ্ধি করে কোমরের ব্যাথা জয়েন্টের ব্যাথা এইসব ক্ষেত্রে সাঁতার ভালো কাজ করে উচ্চ রক্তচাপ হাই ডায়াবেটিস রোগের ক্ষেত্রে সাঁতার কার্যকর বিভিন্ন রকমের সাঁতার কাটার পদ্ধতি থাকলেও বেশীরভাগ ক্ষেত্রেই প্রজাপতি প্রভৃতি সাঁতার কাটা শেখানো হয় এক্ষেত্রে শরীরের ব্যায়াম হয় এবং ভারসাম্যও সমান থাকে